স্করপিও বাইক এক সময় ছিল তারপরে আমার পছন্দ হলো

আমার কাছে বুলেট আছে আমার কাছে বুলেটই প্রিয় বাইক এবং যদি কোনো দিন দূরে ট্যুরে যান

আপনি যদি কষ্ট কম করতে চান তাহলে আমার মনে হয় বুলেটই হবে আপনার জন্যই সেরা বুলেটে অনেক দূর সেইভাবে গাড়ি টা তৈরি করা হয়েছে এবং যে বাইক চালাচ্ছে তার জন্যই আরাম দেয় আমি এখন যে গাড়িটা কিনতে চাই সেটা হচ্ছে ব্যাটারি চালিত স্কুটি এখনো কেনা হয়নি আমার আগামী দিনে আমি কিনবো কারণ পেট্রোল ডিজেল যেভাবে অপচয় করছি আগামী দিনে আগামী দিনে পেট্রোল ডিজেল আর পাওয়া যাবে না বিকল্প হিসোবে ব্যাটারি চালিতো গাড়ি থাকতে এই জন্যে আমি এটা ব্যাটারি চালিত গাড়ি কিনতে চাই